নলকূপ বা টিউবওয়েল হলো এক ধরনের জল উত্তোলনের বিশেষ কৌশল কোনো জলবায়ু শিলাস্তরের থেকে বিশেষ এক যন্ত্রের সাহয্য নিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন

তখন সেই জিনিসটাকে আমরা নলকূপ বলবো এর কাজ এটা হচ্ছে এর কাজ কীভাবে করে এর কাজটা হচ্ছে সাধারণত এটাই নলের দৈর্ঘ্য ব্যাসার্ধ হয়ে থাকে থ্রি পয়েন্ট নাইন টু সেভেন পয়েন্ট নাইন ইঞ্চি অথচ প্রস্থের কুড়ি সেন্টিমিটার এটি সেই শিলারন্ধ্রের থেকে সেই শিলারন্ধ্রের গায়ে একটি ভাল্ব লাগানো থাকে এবং সেটাকে পাম্পের সাহয্যে প্রেসারাইজ করে জলটাকে বাইরে আনা হয় আমার গ্রামে একটি কূপ ছিলো বাট এখন আর নেই

প্রাকৃতিক কারণবশত সেটি নষ্ট হয়ে গেছে তো সেটা জলের জন্য এখন ব্যবহার করা হয় না